একটা বাইক যত্ন নেওয়ার জন্য সেটা তোমাকে দেখতে হবে বাইকটা তুমি যেহেতু চালাচ্ছ তার বিভিন্ন রকম টাওয়ার চেক করতে হবে টাওয়ারটা কি দুদিকে টাওয়ার চেক করতে হবে বাইকের ব্রেক ঠিক ঠাক আছে কি না এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে গাড়ির আর গাড়ি চালানোর জন্য তোমাকে বিভিন্ন রকম হেলমেট তো পরতেই হবে বিভিন্ন ইকুইপমেন্ট নিতেই হবে সেগুলো তোমার তোমার মেন না আছে হেলমেট তারপরে তোমার লেগ গার্ড আছে ফুট ড্রেস আছে আরও নানান রকম আছে হ্যান্ডগ্লাভস এই সব মূলত তোমাকে নিয়ে গাড়িটাকে চালা যায় সে নিজের পক্ষেই ভালো আর বাইকে একটা লং লং জার্নি করার জন্য একটা প্রবলেম হয় লং জার্নি করার জন্য প্রবলেম তোমার ব্যাক পেনের ব্যাপার থাকে যার কারণে তোমার কারণে তোমাকে লং জার্নিটাকে ব্যাক পেনে গলে তোাকে মাঝে মাঝে একটা রেস্ট নিতে হবে রেস্টটা নিলে কি যাতে করে তোমার কোনো প্রবলেম না হয় ব্যাক পেন না হয় তার নির্দিষ্ট একটা লং জার্নি ওয়ার পরে তোমাকে একটা রেস্ট নিতেই হবে অল্প সময়ের জন্য রেস্ট নিলে নিজের মাইন্ডটাও ফ্রেশ হবে এবারম পরবর্তী ড্রাইভিংও পরবর্তী রাইডেও তোমার সুবিধা হবে এনার্জি পাবে এই এনার্জিটার জন্যই তোমাকে